আমাদের এখানে তেমন একটা পরিবহন ব্যবস্থা সুযোগ সুবিধা নেই আমাদের গ্রামে বাড়ি হওয়ার কারণে এখানে রাস্তায় দু একটা টোটো বা অটো চলে আর তাছাড়া কিছু কিছু সময়োধীন একটা একটা বাসের ব্যবস্থা কিন্তু এ এইসব না হয়ে যদি একটু সময় মতো বা ঠিক টাইমে বাস পাওয়া যেত বা যাতায়াত হতো তাহলে খুব ভালো হতো আর ট্রেনেরও ব্যবস্থা থাকলে মানুষের খুব সুবিধা হতো তারা যে চাষবাস করে সেই ফসল মাথায় করে বয়ে অনেক দূরে নিয়ে যেতে হয় সেখান থেকে আবার ব্যবস্থা বাসে যাতায়াত করে সেই মাল বিক্রি করতে হয় যদি এখানে সেই রকম ব্যবস্তা থাকত যে সামনাসামনি ট্রেন বা স্টেশন থাকত তাহলে ওখানেই মাল নিয়ে যেয়ে আবার এক জায়গা থেকে আরেক জায়গা সহজেই ব্যবহার করতে পারতো এবং তাদেরও সুবিধা হতো এতে অর্থের দিক থেকেও অনেকটা সেফ হতো আর এই ভাবেই উন্নত করা উচিত পরিবহন ব্যবস্থাটা উন্নত হলে মানুষের খুব উপকার হয়